আমার প্রিয় লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কারণ লেখক হিসেবে আমার ওঁকে খুব পছন্দ তিনি বাস্তব জিনিস নিয়ে লেখেন তার চিন্তাধারা খুব আধুনিক চিন্তাধারা তাই জন্যই এই লেখককে আমার খুব পছন্দ তার লেখা বইগুলি হলো বড়দিদি পরিণীতা পল্লীসমাজ দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত দত্তা গৃহদাহ পথের দাবী শেষ প্রশ্ন ইত্যাদি এইসবই হলো উপন্যাস আমি তার লেখা বাস্তবাদী বিষয়গুলি খুব পছন্দ করি আমি একজন ব্যক্তি হিসেবে তার চিন্তাধারাকে পছন্দ করি তখনকার দিনেও এত আধুনিক চিন্তাধারা খুব কমজনেরই ছিলো তাঁর লেখায় আধুনিক অনেক লেখার মিল আমি পাই তাঁর মতো এমন আধুনিকচেতা লেখক আর দুজন নেই বললে আমি মনে করি